আমাদের প্রতিদিনের কথোপকথনে ব্যবহৃত বাংলা ভাষার কিছু বাক্যাংশ হচ্ছে ইত্যাদি ইত্যাদি এবং কিছু বাকধারাগুলি হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট অতি চালাকের গলায় দড়ি অগাধ জলের মাছ আরও ইত্যাদি ইত্যাদি অল্প বিদ্যা ভয়ঙ্করী